হ্যাঁ আমার জীবিকা হল লন্ড্রি আমি বাড়িতে অনেকেরই জামাকাপড় ইস্ত্রি করে দিই যে যেমন দিয়ে যায় কিন্তু এটা নির্ভর করে হচ্ছে কিন্তু পুরোপুরি বিদ্যুতের উপর যখন লাইন চলে যায় আমি খুব অসুবিধায় পড়ি লাইন থাকলে আমার কোনও অসুবিধা হয় না কিন্তু চলে গেলে খুব অসুবিধায় পড়ি তখন তাই আমার একটা লোহার ইস্তিরি আছে আমি সেটা উনুনে খুবভাবে কস কসা করে গরম করি কাঠের উনুনে গরম করে সেটা আমি ব্যবহার করি কিন্তু বিদ্যুৎ না থাকলে সেটা অনেক অসুবিধা হয়ে যায় কারণ একটা কড়া একটা লোহার ইস্ত্রির গরম করলে দুটো আমি করতে পারি সেটা আবার গরম করতে বেশ কিছুক্ষন সময় লেগে যায় তাই সেই কাজটা করতে অনেক সময়ও লাগে এবং প্রচুর উনুনের কাঠ খরচা আমাকে করতে হয় লাইন চলে গেলে আমি অনেক অসুবিধায় পড়ি তাছাড়া এই বিদ্যুতিক যেটা ব্যবহার করি ইস্ত্রিটা সেটা খুব হালকা পরিশ্রম করতে আমার কষ্ট হয় না কিন্তু লোহার ইস্ত্রিটা যখন আমি ব্যবহার করে সেই কাজটা করি আমার প্রচণ্ড কষ্ট হয় প্রচুর ঘাম দিয়ে দেয় এবং প্রচণ্ড ভারী তাই এটা আমার অনেক অসুবিধাতেই পড়ি বিদ্যুৎ চলে গেলে